তেরোই এপ্রিল সম্প্রতি একটি ঘটে যাওয়া ঘটনা যেটা সত্যিই খুব ভালো লেগেছে সেটা হল হাওড়া ময়দান থেকে কলকাতায় গঙ্গার নীচ দিয়ে মেট্রো স্টেশান উদ্বোধন হল সেটা আমার কাছে খুব ভালো লাগা একটা ঘটনা